হ্যালো দাদা বলছি আমার ভাই ক্লাস ফোরে পড়ে আমি তার জন্য রায় মার্টিনের সহায়িকা নিতে চাই সব পিশ সাবজেক্টেরই তো কেমন কি ছাড় দেবেন আপনি

সাতটা সাবজেক্ট হ্যাঁ হ্যাঁ সাতটা সাবজেক্ট আছে দাদা টোয়েন্টি পারসেন্ট দিলে তো একটু অসুবিধা আছে একটু ওটা বাড়িয়ে যদি থাট্টি পারসেন্ট করা যেত তাহলে খুবই ভালো হতো কারণ বুঝতেই পারছেন সমস্ত বই নেব সব সাবজেক্টের একসাথে এরপর ওটা থার্টি পারসেন্ট করলে একটু তাড়াতাড়ি ভালো হয় দাদা বলছি সমস্ত সাবজেক্টের হ্যাঁ হ্যাঁ সমস্ত রায় মার্টিনের বলছি বলছি সমস্ত বই আছে তো এখন অ্যাভেলেবেল ওহ তাহলে তার আমি কালকে যাবো ওই এগারোটার সময় করে ঠিক আছে থালে ওই থাট্টি পার্সেন্টের মতই একটু দেখে করে দেবেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রাখছি